হ্যাঁ বলুন না পাচ্ছে না এই কারণ যে যাদের টাকা আছে সেই পক্ষেই তো হয়ে যাচ্ছে কেনা হয়ে যাচ্ছে তো ন্যায়বিচার হুম হুম

হ্যাঁ এরকমই তো আসলে হচ্ছে যার টাকা আছে সে কিনে নিয়ে যাচ্ছে দেশের তো দেশের তো এরকমই পরিস্থিতি যার টাকা আছে সে দিতে পারছে খুব খারাপ পোরিস হ্যাঁ হ্যাঁ আগে কি সবাই কিনে নিচ্ছে যার টাকা আছে সে জিতে যাচ্ছে হ্যাঁ যারা যাদের টাকা আছে অনেক যারা গরিব তারা ন্যায়বিচার পাচ্ছে না যাদের টাকা নেই তারা তো ন্যায়বিচার পাচ্ছে না যাদের টাকা আছে সেটা ধামাচাপা দিয়ে সে জিতে যাচ্ছে এটাই তো দেখে চলেছি হ্যাঁ কিন্তু কেউ কিছু বলতে পারছি না

এটা আপনি ঠিক বলছেন হ্যাঁ বলছি